দাদা আমি বার্নপুর থেকে দামোদর যাওয়ার জন্য একটি ক্যাব বুক করতে চাই কিন্তু আমি জানতে চাই ঐ স্থানে যাওয়ার জন্য আর কোনো যানবাহন কি এখানে উপলব্ধ আছে যেমন অটো